এই আর বলিস না এই তো পড়তে যাব তারজন্য রেডি হচ্ছিলাম তুই কখন বেরোবি কেন কি হয়েছে দেখ তুই তো যদি বলিস দেখ এইরকম তোর তো ভুল ছিল তুই কেন সেদিন নয়নদা পড়াটা দিল কিন্তু তোকে তো করতে হতো ঠিক করে যেহেতু উনি বলেছেন বারবার করে যে ওই টাস্কটা ঠিক করে করতে তুই তো তারপরও দেখ পড়াশুনো করতে গেলে সেক্ষেত্রে তো ওরকম হয় তুই যদি এখন ওইরকম মাথায় নিয়ে ভাবিস যে আমি আর পড়বো না পড়তে যাব না সেটা কি আর সমস্যা হল আমি নয়নদাকে বলবো সেটা যেন আর আর যেন কোনোদিন পরে এরপরে যেন আর না এ করে ওইদিন নয়নদার একটু মানে অনেক কাজের চাপ ছিল তা বাদেও তুই ঠিকঠাক পড়িসনি তর্ক করছিলি বারবার ওইজন্যই তো নয়নদা আরো রেগে গেছিল দিয়ে তোকে স্কেলের বাড়ি মেরেছে আরে কিছু হবে না তুই চলতো নয়নদা আরো বলছিল বারবার তোর কথা বলছিল যে হ্যাঁ বলছিল যে তুই তোকে সেদিন মেরেছে তারজন্য ও পড়াশুনো করেনি বলে আমার খুব খারাপ লাগছিল যে আমি ওকে মেরেছি

হ্যাঁ চলে আয় আমি রেডি হয়েছি আমি এখানে দাঁড়াচ্ছি সাইকেল নিয়ে আছি ওই মোড়ের মাথাটায় আমি দাঁড়িয়ে আছি তুই বেরিয়ে আসবি তুই যখন বেরোবি বলবি আমি তাহলে তখন বাড়ি থেকে বের হবো হুম হুম হ্যাঁ প্রতিমাও যাবে তো প্রতিমা যাবে ও বললো তো ও আমাকে ফোন করেছিল ও তো রাস্তায় আছে বললো দু মিনিটে ঢুকে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুই চলে আয় তাড়াতাড়ি রেডি হয়ে হয়ে চলে আয় ঠিক আছে রাখছি